আমি হিন্দু আমি সাঁওতালি ও বাংলা ভাষায় কথা বলি আমি সাঁওতালি ভাষায় নৃত্য পরিবেশন করতে খুব ভালোবাসি এবং সাঁওতালি ভাষায় কিছু কিছু গান আছে যেটা আমার সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে এছাড়াও আমি সাঁওতালি নৃত্যকে আমার জীবনের রূপ বা পরিচয় হিসাবে বেছে নিয়েছি